হ্যাঁ আমি যখন কোথাও ঘুরতে যাই যেমন ধরুন আমার সমুদ্র ঘুরতে যেতে সমুদ্র এলাকা আমার খুব ভালো লাগে সমুদ্র ঘুরতে আমি ভীষণ ভালোবাসি তো যখন সেখানে যাই তখন আমার মনটা আনন্দে ভরে ওঠে এবং তখন আমা আমি আমি বেশি খুশি হয়ে থাকি